আমি একটা ক্যাব বুক করেছিলাম আমার পরীক্ষা ছিলো পরীক্ষাতে যাবো বলে তো অনেকক্ষণ অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দেরিই হয়ে গেলো ক্যাবটি আর আসে না তারপরে আমি তাকে ফোন করে জানতে চাইলাম যে কেন এতো দেরি সে তখন বললো সে অন্য জায়গা চলে গেছে কী অবস্থা আমি ওই দেরির জন্য আমার পরীক্ষাতেই আমি যেতে পারলাম না ক্যাবটা এলো না বলে আর আমার অপেক্ষা করে করে করে করে অন্য কোনো আমি আর কোনো রকম কোনো যানবাহনও পেলাম না যাওয়ার জন্য যার জন্য আমার খুব মুশকিলে আমি পড়ে গেলাম